আমরা বাঙালি তাই আমাদের সাধারণত আমাদের প্রিয় মাছ ইলিশ তাছাড়াও আমরা আরও ভেটকি ভাঙন পাঙাশ আরও চিংড়ি বাগদা নানা ধরনের মাছ খেতেও পছন্দ করি এ ছাড়াও এ ছাড়াও নানা ধরনের আরও অনেক মাছ আছে যেগুলো আমরা খেতে পছন্দ করি পোনা মাছ আরও অনেক ধরনের মাছ আমার আমার প্রিয় মাছ ইলিশ ওই মাছটা খুবই সুন্দর খুবই টেস্টি খুবই সুস্বাদু এটা সকল বাঙালির পছন্দ এই মাছটা খেতে প্রায় সকল বাঙালিই পছন্দ করে এই মাছটা খুবই সুস্বাদু খুবই সুন্দর অনেক ভালো খেতে এই মাছটা সাধারণত পদ্মা নদীতে থাকে ওখান থেকেই পাওয়া যায় যেটা বাংলাদেশের পদ্মা নদীতেই এই মাছটা পাওয়া যায়